আমরা গরু পুষি আমরা গরুর যত্ন করি তাদেরকে খাওয়ালে কীভাবে তারা সুন্দর হয় ভালো হয় তা ওই ঘাস খাওয়ায় মাঠে নিয়ে যায় নিয়ে গ বসে ঘাস খাওয়াই বা আমাদের পাশে ঘর আছে সেখান থেকে ফ্যান চেয়ে এনে ফ্যান খাওয়াই বাজার থেকে খোল কিনে এনে খোল খাওয়াই বা ফ্যান আমাদের পাশে বাড়ি রান্না করে ফ্যান চেয়ে এনে ফ্যান খাওয়াই ওরা গরুর ভালো স্বাস্থ্যবান হবে দেখতে সুন্দর হবে তাতে দামে বিক্রি হবে তার জন্যে ভালো যত্ন নিই বিভিন্ন জিনিসপত্র কিনে খাওয়াই ফল ফলের খোলা বা এমনি সবজির খোলা কবি কবির খোলা এরকম যত্ন নিই যাতে গরুটা সুন্দর দেখতে হয় মানুষ দেখলে ভালো বলে